উত্তর চব্বিশ পরগনা জেলার জলবায়ুর তাপমাত্তা খুব বেশি পড়েছিলো গীষ্মকালে কারণ এখানে খুব গাছ কাটা হচ্ছে ও বিশ্ব উষ্ণয়নের ফলে বিভিন্ন দিক থেকে বিভিন্ন কারণে খুব গরম বেশি পড়েছে উষ্ণতাটাও বেশি পড়েছে এই জন্য গরম বেশি পড়েছে ও বিভিন্ন কারণে বৃষ্টি হয় না যেমন গাছ কাটা বায়ু দূষণ জল দূষণ ইত্যাদির কারণে বৃষ্টি হয় না আর অতিরিক্ত গরমের কারণে বরফের জল গলে বন্যাই সৃষ্টি হচ্ছে আর মানুষের প্রচন্ড ক্ষতি হচ্ছে কিন্তু এবছর খুব জোরালো শীত পড়েছে একদম জিরাও যেরকম ঠান্ডা পড়ে ঠিক সেরকম ঠান্ডা পড়েছে এই জন্য আমাদের গাছ কাটলে হবে না আমাদের গাছ রোপণ করতে হবে